ডেঙ্গু জ্বর এবং ম্যালেরিয়া মতো মশাবাহিত অসুখের জন্য আমাদের প্রথম ব্যবহার করতে হবে যে মশারি টাঙানো এবং বাড়িতে ধুনো দেওয়া কিংবা মশা যাতে না আসে তার ব্যবস্থা করা যে ধূপ জ্বালানো বা এই আমাদের বাড়ির আশপাশগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বিশেষ করে জলা জলাশয় যেগুলো বদ্ধ জল বেঁধে থাকে সেইগুলো যাতে না জমতে পারে হ্যাঁ তার ব্যবস্থা আমাদের করা লাগে আমাদের নজর তো রাখতেই হবে যাতে আমাদের আশপাশ পারিপার্শ্বিক সবাই যাতে ভালো সুন্দর থাকে এবং এই যে মশা কামড়ালে যে ডেঙ্গু ম্যালেরিয়া হুম মতো এই যে যে অসুস্থতার হুম এ যে কত খতরনাক জিনিস কিন্তু আমাদের সব সময় লক্ষ্য রাখতে হবে আমাদের বাড়ির ছোট বাচ্চা কাচ্চাগুলো বাচ্চাদের তাদেরকে সবসময় মশারির মধ্যে রাখা এবং ফুল হাতা জামা পরানো পরিয়ে রাখতে হবে হ্যাঁ যাতে মশা না কামড়াতে পারে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে এবং আমাদের এই যে পাশের ফ্ল্যাটে যেমন একটা মানে ম্যালেরিয়া জ্বর হয়েছিল খুব খারাপ অবস্থা ছিল হাসপাতালে ভর্তি করতে হয়েছিল কিন্তু আমাদের এই যে হাসপাতাল থেকে যে এই বাড়ি বাড়ি সার্ভে করে গিয়ে এই যে ব্লিচিং পাউডার ছড়ানো হ্যাঁ যাতে মশা মশার উপদ্রব অনেকটাই কমে যায় এবং আমাদের সবসময় আমাদের লক্ষ্য রাখতে হবে আর বিশেষ করে সবাইকেই বলছি যে মশা যাতে না কামড়ায় সেই ব্যবস্থা আমাদের করতে হবে যাতে এইসব রোগ জীবাণু এই আমাদের পাশের বাড়িতে একবার একটা কি পাশের গ্রামেই বলতে পারেন যে সেখানে মশা মানে বদ্ধ জল আটকানো ছিল অনেক লার্ভা পাওয়া গেছে ওই পরীক্ষা করে দেখা যাচ্ছে যে এসবগুলো আর সেই এক জায়গায় জমলে সেই এক মশা তো এক জায়গায় থাকে না মশা তখন মানে ও তো চারিধার হয়ে যায় ওই জন্য শুধু আমাদের কেন আমাদের আশপাশ পারিপার্শ্বিক সবাইকে লক্ষ্য রাখা দরকার যাতে মশা না জন্মাতে পারে আমাদের আশপাশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং ব্লিচিং পাউডার ছড়িয়ে রাখতে হবে এবং রাতে সবাইকে বলছি সবাই যেন মশারি টাঙিয়ে শোয়